গ্রাম অঞ্চলে কৃষকরা অনেক চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হয়েছেন যেমন তারা ধরুন আলু ধান তিল বিভিন্ন শাক সবজি এগুলো চাষ করেন যেমন আলু চাষ করেছেন তখন আবহাওয়ার পরিবর্তনের কারণে ভালো আলু হয় না ভালো বৃষ্টি না হওয়ার জন্য আলু হয় না এবং ভালো তারা আর্থিক সহায়তা নেই তারা ভালোভাবে ঠিক ঠাক চাষটাকে মেনটেন করতে পারছে না এবং তারা ক্ষুদ্র কৃষক প্রশিক্ষণ পেয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো সে প্রশিক্ষণের দ্বারাও তারা চাষবাসটা ঠিক ঠাক করতে পারছে না তাই তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আবার ধরুন ধান চাষ করেছে আবহাওয়ার পরিবর্তনে ধানটাও ঠিক ঠাক হচ্ছে না ধানের মধ্যে বিভিন্ন পোকা এসে সেটা খেয়ে নিয়েছে ধানে ভালো ভালো বর্ষার বৃষ্টি হয় না সেই বৃষ্টির কারণে ধানটাও ঠিকঠাক হয় না তাহলে সব কৃষকরা বার বার সমস্যার সম্মুখীন হচ্ছে